আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ হচ্ছে ফেসবুক আর হোয়াটস্যাপ এই স্মার্টফোনের সুবিধাগুলোও যেমন আছে সুবিধাগুলো যেমন আমরা দূরদূরান্তের খবরাখবর জানতে পারি মনে হচ্ছে যেমন সারা বিশ্বটা আমার হাতের মুঠোয় এসে গেচে আমরা সবকিছুই ইউটিউব বা গুগলে প্লে করলে আমরা দেখতে পাই বিভিন্ন রকম খবরাখবর বিভিন্ন জিনিস আমাদের সম্বন্ধে যেগুলো আমরা জানতাম না সেগুলো এখন জানতে পারি কিন্তু অসুবিধা হচ্ছে আমাদের যে ছোটো ছোটো ছেলেমেয়ে আছে সেই ছেলেমেয়েগুলো সারাক্ষণ গেম খেলছে সারাক্ষণ ফোন দেখছে ফোনে এতটাই আসক্ত হয়ে গেছে যে ফোন ছাড়াতে গেলে তারা যেন কীরকম একটা আচরণ করে এই বিভি সময়ে বিভিন্ন সময়ে ফোন দেখার কারণে তারা ঠিক মতো পড়াশোনা করতে পারছে না তাদের খাওয়া দাওয়াও মন নেই ঘুমের সময় নেই যেন ঘুমোতেও পাচ্ছে না ঘুম থেকে ঝেড়ে ফেড়ে উঠছে শুধুমাত্র ফোন দেখার জন্য আবার চোখেরও সমস্যা হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমার ছেলেমেয়ের ক্ষেত্তেও এটাতে খুবই খারাপ প্রভাব ফেলছে